হ্যাঁ হ্যালো বলছি ওটা ওটা কি রামজীবনপুর রামকৃষ্ণ পাঠাগার সাহায্য বলতে দেখুন আমি আপনাদের পাঠাগার নিয়ে অনেক ধরনের নানা রকমের কথা শুনেছি যে সব ধরনের বই নাকি পাওয়া যায় কারণ অনেক লাইব্রেরি পাঠাগারে নানা ধরনের সব রকমের বই পাওয়া যায় না তো আমি যে বইটা চাইছি সেই বইটা সব জাগায় পাওয়া যায় না আমি বাংলার একটা গল্পের বই চাইছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো সেইটা আপনাদের লাইব্রেরিতে শুনেছি নাকি পাওয়া যায় এটা সব লাইব্রেরিতে পাওয়া যায় না সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করতে চাই এই যে দুটো বই আমার দরকার একটা বাংলা বই গল্পের আর রবীন্দ্রনাথ ঠাকুরের আর একটা পথের পাঁচালি দরকার তো পথের পাঁচালি বইটা যেহেতু সব লাইব্রেরিতে পাওয়া যায় না ওটা আপনাদের লাইব্রেরিতে কি পাওয়া যাবে তো পথের পাঁচ যে হ্যাঁ বলুন কী বলছেন না না আমি বসে পড়বো না আমার বাড়িতে দরকার আমার একটা ভাগনা সে পড়বে আর কি সেই জন্য বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কো তেমন কি কোনো ফিস দিতে হবে ও বাড়িতে নিয়ে গি যেতে হলে কি ফিস দিতে হয় আমি তো ঠিক জানতাম না ও ঠিক আছে তাও কে রকম কী ফিস বা টাকা লাগবে ও কারণ আমার দু দিন দরকার দু দিনে সে বইটা সেরে দেবে বলছিলো তো আর কী কী ডকুমেন্ট লাগবে টাকার সাথে ও সই করে দিলেই হয়ে যাবে বলছেন তাহলে বইটা পাওয়া যাবে না বইটা হচ্চে খুঁজে দেখতে হবে আপনাকে ও তাহলে এখন গেলে পাওয়া যাবে ও কারণ সে এটা জিজ্ঞাসা করছি কারণ সঙ্গে সঙ্গে যদি পাওয়া না যায় তাহলে বেকার যাওয়া হয়ে যাবে না তাহলে একটু দেরি করে যেতাম তো সেই জন্য জিজ্ঞাসা কর ও ঠিক আছে আমি যাচ্ছি তাহলে হ্যাঁ ঠিক আছে রাখুন হুম